একটি লম্বা ট্যুর বা বাইকিংয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে থাকি তার মধ্যে কয়েকটি প্রস্তুতি হলো আমরা যখন কোনো বিভিন্ন অনেক দূরে যাই তখন আমরা প্রথমে সবচেয়ে প্রথমে গাড়িতে তেলটি পুরো ভর্তি করে নিই এছাড়াও দুটো বড় বড় জার নিই যেটাতে আমরা তেল ভর্তি করে রাখি কারণ রাস্তায় যদি আমার গাড়ির তেল ফুরিয়ে যায় এবং কোনো পেট্রোল পাম্প না থাকে সেখানে আমার বাইকটি অকেজো হয়ে যাবে এবং আমি বিপদের মধ্যে পড়ে যাব সেই জন্যে আমি আরও দুটি তেল নিয়ে তেলের টিন নিয়ে নিই তাছাড়াও আমাদের বিভিন্ন জিনিসপত্র আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিই আগের দিন বা তার দুদিন আগে থেকে আমি জিনিসপত্রগুলো গুছাতে থাকি শীতের সময় কোথাও বাইরে গেলে শীতের জামা কাপড় হাত মোজা পা মোজা ইত্যাদি নিয়ে থাকি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটি হলো হেলমেট আমি কোথাও যদি বাইরে যাই আমি একটি হেলমেট সবসময়েই মাথায় নিয়ে থাকি এবং একটি হেলমেট আমার বাইকে ঝুলিয়ে রাখি কারণ হেলমেট না থাকলে আমাদের বিভিন্ন ধরনের বিপদের মধ্যে পড়তে হবে আমার রাস্তার মধ্যে কোথাও যদি বাইকের দুর্ঘটনা ঘটে হেলমেটটি থাকলে আমার মাথাটি বেঁচে যাবে এবং আমি সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারব কিন্তু হেলমেট যদি না থাকে আমার মাথা ফেটে যেতে পারে এবং আমি সেখানে মারা যেতে পারি তাই হেলমেটটি সবচেয়ে আমি প্রথমে নিয়ে নিই এছাড়াও আমার সাথে যে ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র এবং টাকা পয়সা সব আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিই